হ্যাঁ বলছি আপনার কাছে কী কী সবজি আছে বলছি হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে অকেশান আছে কিছু লোকজন আসবে আমি একটু সুক্তোর জন্য যা যা লাগে সেইসব সবজি আর মরশুমি যে সবজিগুলো হয় হ্যাঁ আমি মোটামুটি সবই চাইছি একটু বেশি করে নেবো সুক্তোর জন্যে কী কী আছে আপনার কাছে হ্যাঁ আমার সুক্তোর জন্যে লাগবে একটু কাঁচকলা পেঁপে আপনার একটু বেশি লাগবে বেশি করেই নেবো আর ফ্রাইড রাইসের হ্যাঁ ফ্রাইড রাইসের জন্যে কী কী আছে বিনস গাজর আচ্ছা শুনুন আমার কিন্তু হ্যাঁ কিছু টাটকা সবজির দরকার আপনার হ্যাঁ আপনার কাছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা দামটা কেমন বলুন তো দাম আরেকটু কমই নেবেন আমি একটু বেশি করে নেবো তো আচ্ছা ওই গাজর গাজরের দাম কত আর বিনস উচ্ছে পটল আছে আপনার কাছে ফুলকপি ফুলকপি তো এখন সিজনের সময় একটু কমই থাকে আপনি এত দাম বলছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে একটু সবকিছু দেখেশুনে একটু মেপে দিন একটু বেশি করে আচ্ছা ঠিক আছে